হ্যাঁ হ্যালো স্যার আমি আপনাদের যে ডেলিভারি বয় রয়েছে মানে আমি যাকে অর্ডার দিয়েছিলাম সে ডেলিভারি করতে আসছে এবং তার ব্যবহার সম্বন্ধে কিছু কথা ছিল আপনার সঙ্গে তো তার ব্যবহার সত্যি ভীষণ অভদ্র এবং সে এক নম্বর তো দেরি করেছে প্রচুর পরিমাণে তারপর আমি যখন তাকে বললাম যে আপনি দেরি হয়েছে কেন সে আমার কোনওরকম কোনও মানে কথার কোনওরকম কোনও উত্তর না দিয়ে উল্টাদিকে আমাকে যেন মেজাজ দেখাচ্ছে যেন আমি ঠিক করেছি দেরি করেছি আপনারা কি খাওয়ার জন্য কি অস্থির হয়ে যাচ্ছেন এই ধরনের উল্টোপাল্টা কথা বা কথা আমার সাথে বলেছে যেগুলো আমার খুব ভীষণ অভদ্র মানে লেগেছে জিনিসগুলো কারণ আমি আপনাদের ওখান থেকে বারবারই প্রচুর জিনিস ডেলিভারি নিই আর কি এবং যেই খাওয়া মানে খাবারটা জিনিস তো খাবার এবং আমার বাড়িতে আত্মীয়স্বজন রয়েছে তো তাদের জন্যই হচ্ছে আমি খাবারটা অর্ডার করেছিলাম কিন্তু সেই অর্ডারটা দিতে এতটাই দেরি করেছে যে তারা বিরক্ত হয়ে না খেয়ে উঠে চলে গেছে এবং তাকে যখন আমি ভালো মুখে বললাম যে আপনার দেরি হয়েছে ভাই আপনি মানে কেন দেরি হল সে আমাকে কোনওরকম কোনও উত্তর না দিয়ে আমাকে আমার ওপরে যেন মেজাজ দেখাচ্ছেন আমাকে খুব খারাপ ভাষায় যেন অকথ্য ভাষায় মানে কিছু যে গালিগালাজ করছে যেগুলো আমার ভীষণ মানে শুনতে খারাপ লাগলো আর কি তার জন্য আমি আপনার সেই ডেলিভারি বয়টির মানে ডেলিভারি বয়টির নিয়ে আমি আপনার কাছে অভিযোগ জানালাম যা আমি আজকে এই জিনিসটার শিকার হয়েছি পরবর্তীকালে অন্য মানুষ এই জিনিসটার শিকার হতে পারে তো তার জন্যেই আমি আপনার কাছে এই জিনিসটার সম্বন্ধে অভিযোগ জানালাম